বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমের বাইরে অতিরিক্ত যা কিছু সেগুলো অবশ্যই রয়েছে এবং যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে খেলা ধুলা শিল্পচর্চা এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের মানসিক উন্নয়নের ক্ষেত্রে তাদের যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন সরকার এক্ষেত্রে প্রতিযোগিতা হয় যেমন খেলাধুলার ক্ষেত্রে প্রতিযোগিতা সবাই জানেন সেটা প্রতি বছর অন্তত বছরে একবার প্রতিটি বিদ্যালয়ে হয়ে থাকে সেক্ষেত্রে সফল ছাত্রছাত্রী যারা তাদের পুরস্কৃত করা হয় সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও বিভিন্ন প্রতিযোগিতা হয় সঙ্গীত প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা হয় নৃত্য প্রতিযোগিতা হয় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং যারা সাফল্য অর্জন করে তারা পুরস্কৃত হয় এই ধরণের যে উদ্যোগ বা ছাত্রছাত্রীদের সামগ্রিক মান উন্নয়নের ক্ষেত্রে এই যে প্রতিযোগিতার আয়োজন এমন প্রতিযোগিতায় আমি নিজেও ব্যাক্তিগতভাবে অংশগ্রহণ করেছি সাফল্য ব্যর্থতা সেটি অবান্তর কারণ আমার সেক্ষেত্রে অংশগ্রহণটা আমাকে অনেকটা সমৃদ্ধ করেছিলো